আজ আমি একটি ক্যাব বুক করেছিলাম আমার কাছের শহরে যাওয়ার জন্য আমি সেই ক্যাবটি আগে থেকেই বুক করে রেখেছি আমি সেখানে পৌঁছানোর পর পরিবহণ এজেন্সির সঙ্গে ভাড়া নিয়ে আমার আগে থেকেই কথাবার্তা হয়ে গিয়েছিল কিন্তু সেখানে পৌঁছে ড্রাইভার এর থেকে বেশি টাকা চেয়েছিল এই বিষয়ে এজেন্সির কাছে অভিযোগ দিয়ে জানিয়েছিলাম আমি এবং ড্রাইভারকে আমি ভাড়া দিতে অস্বীকার করেছিলাম কারণ আমি অত ভাড়া দিয়ে ক্যাবটি বুক করিনি